তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তারা সেইগুলি ফুটিয়ে তোলে এবং এইখানে বিভিন্ন নারীদের আলাদাভাবে সম্মান রয়েছে এবং এরা এই এই গোষ্ঠীর মাধ্যমে খুব সামান্য ইন্টারেস্টে লোন পায় এবং তাতে তারা তাদের নিজেদের ব্যবসায় বা নিজেদের পায়ে দাঁড়াতে তাদের খুব সাহায্য করে এবং এর মাধ্যমে তারা তাদের নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে এবং এই ব্যবসার মাধ্যমে বিভিন্ন পরিবারও অনেক লাভ পায় এবং তাদের বিভিন্ন বিভিন্ন ধরনের এর তাদের শখ বা তাদের মনের যে সমস্ত বাসনা রয়েছে তারা পূরণ করতে পারে